নেটের দুনিয়ায় মানুষ নেটে জড়িয়ে পড়েছে নেট ব্যাঙ্কিং বা ইন্টারনেটের যুগে মানুষের যে ব্যাঙ্কিংয়ের ব্যাঙ্কিয়ের যে কার্যকলাপ বা ইন্স্যুরেন্স সেক্টরের যে কার্যকলাপ সেটা অবশ্যই অনেকটা সহজ হয়েছে কিন্তু মানুষের হস্তক্ষেপ এখানে অভাব রয়েছে ঠিকই কিন্তু মানুষের এই নেট ব্যাঙ্কিংয়ের জন্য বা এর জন্য এই ব্যাঙ্কিংয়ের জন্য এই মানুষের কাজ এবং সহজ হয়েছে এবং অনেক কঠিন কাজ খুব সহজেই হয়ে যায় এই ব্যাঙ্কিংয়ের সাহায্যে সেই জন্যে মানুষের হস্তক্ষেপের অভাব হয়েছে বটেই অনেক মানুষের হয়ত কাজ চলে গেছে যে মানুষ যে কাজ আগে ব্যাঙ্কিং বা ইন্স্যুরেন্স সেক্টরে যে কাজগুলো দশজন মানুষ করত সেটা হয়ত এই নেটের মাধ্যমে একজন মানুষই করতে পারছে তাতে মানুষের জনসাধারণের অনেক সুবিধা হয়েছে এতে কোনও বিভ্রান্তির কথা নয় বিভ্রান্ত হওয়ার কথা নয় তারা সহজেই তাদের সুযোগ সুবিধা মানে উপভোগ করতে পারছেন এবং মানে নির্দ্বিধায় তাদের ব্যাঙ্কিংয়ের কাজ বা ইন্স্যুরেন্স সেক্টরের কাজ বা যেকোনো অর্থনৈতিক কাজের ব্যাপারে এর সুবিধা তো অবশ্যই রয়েছে এবং মানুষ এতে অনেক সুযোগ সুবিধা পেয়েছে